ওই তেমন কিছু না ওই আগের দিন নিরামিষ খেতে হয় আর যেদিন পুজো দিতে যাবে ওই দিন উপোষ করে থাকতে হয় তাই পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি এইগুলো নিয়ে যেয়ে নিয়ে গেলেই হয়

বেশ অনেক দিন হয়ে গেছে গেছিলাম দুই দু তিন মাস আগে

হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে ভালো ভালো তুমি তুমি কেমন দেখলে

ক দিন গেছিলে

আমিও এরকম দু দিন গেছিলাম এক দিন বাবা মাদের সাথে এক দিন বন্ধুদের সাথে

ওই এগরোল ফুচকা চাওমিন